পৃথিবীর সৃষ্টির সময় থেকে যখন মানুষ মানুষের সৃষ্টি হল তখন তারা কথা বলতে পারতো না নিজেদের মধ্যে ভাব বিনিময় করে হাত পা নেড়ে মুখের ভঙ্গিমায় তারা তাদের নিজেদের ভাষা প্রকাশ করতো আমরা বাঙালিরা আমরা বাংলা ভাষায় অভ্যস্ত আমরা বাং আগে আগে মানুষ সাধু ভাষায় কথা বলতো এখন মানুষ চলিত ভা চলতি ভাষায় কথাও বলে কিন্তু সেই চলিত ভাষার সঙ্গে সঙ্গে তার সঙ্গে ইংরাজি পর্যন্ত মিশে গিয়েছে কিন্তু আমরা এক সঙ্গে মিশিয়ে গুছিয়ে সমস্ত কিছু বলছি এই ভাবে আমাদের আমরা আমাদের বাংলা ভাষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি পৃথিবীতে অনেক রকমের ভাষা আছে ইংরাজি হিন্দি বাংলা উর্দু সংস্কৃত মালায়ালম বিভিন্ন রকম বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম আবার বাংলাদেশে গেলে ভাষাটা অন্য রকম তারা অন্য ভাষায় কথা বলে বাংলা বলে কিন্তু অন্য রকমভাবে বলে আমরা বাঙালিরা ইংরাজি বাংলা সব রকম মিশিয়ে আমরা ভাষা সৃষ্টি করে ভাষা বলে থাকি এই ভাবে আমরা আমাদের ভাষাটাকে চলিত ভাষায় পরিণত করেছি